আমি কিছুদিন আগে একটি হ্যান্ডব্যাগ কিনেছিলাম ব্যাগটি খুব সুন্দর আর ব্যাগের হাতলটি খুব শক্ত আমার ধরতে খুব সুবিধা হচ্ছে ব্যাগের চেনটি খোলা বন্ধতে আমার কোনো অসুবিধা হচ্ছে না এবং ব্যাগের কালারটিও খুব সুন্দর এসেছে